আমার পছন্দের কিছু বাইকগুলো হল ঝেমন ইয়ামাহা জেড আর পালসার এন এস তাছাড়াও হান্টার মানে বুলেটের যে হান্টার মিনি ভার্সনটা আছে হান্টার এগুলো আরো অনেকগুলো বাইক আছে যেগুলো আমার পছন্দের বাইক এবং আমার কাছে বাইক বলতে আমার কাছে পালসার ওয়ান থার্টি ফাইভ মিনি পালসার আছে এবং আমি এটা চালাই এর বাইকটি ছিলো আমার দাদার এবং দাদা আমাকে বাইকটা দিয়েছে এবং দাদা কি বলে ওটা টি ভি এস বাইক নিয়েছে সেইজন্য দাদা আমাকে এই বাইকটা দিয়েছে

আমি এর মধ্যে বাইক বাইক কিনতে চাই হল হান্টার বাইক কিনতে চাই মানে বুলেটের যে মিনি ই মিনি বাইকটা যে হান্টার তাই আমি কিনতে চাই কারণ এই বাইকটা আমার অনেক খুব পছন্দের বাইক এবং এই বাইকটা আমি অনেক দিন দিয়ে মানে স্বপ্ন আছে এ বাইকটা কিনব তাই এই বাইকটা আমার খুবই পছন্দের বাইক তাই আমি এ বাইকটা কিনতে চাই এবং এই বাইকগুলো খুবই মানে রানিং রান বাইক সেই জন্য বাইকগুলো খুবই মানে ভালো লাগে আমার আর বাইকগুলো বাইক বলতে যেমন টি ভি এস তাছাড়া হন্ডা সাইন এসবগুলো এসব বাইকগুলো চালানোর জন্য আরামদায়ক কারণ এগুলো মাইলেজও বেশি দেয় মানে তেল সার্ভিস খুব ভালো দেয় সেই জন্য এগুলো এই বাইকগুলো চালিয়েও আরামদায়ক এবং তেলের দিক দিয়ে তেল সার্ভিসও খুব ভালো